আমার পরিবারের সদস্যদের হার্ট ভালো রাখার জন্যে

কিছু নির্দেশনা দিতে চাই যেমন হচ্ছে কি প্রতিদিন প্রত্যেকদিন খাবার খাওয়া পুষ্টিকর খাবার বলতে আমরা বোঝাই মাছ ডিম ফল শাক সবজি বাদাম ইত্যাদি আরও হার্ট ভালো রাখার জন্যে যেটা করতে হয় চিন্তা ভাবনা চিন্তা একদমই করলে চলবে না হ্যাঁ অনেকটা মনে জোর রাখতে হবে এবং নিজেকে শক্তিশালী করতে হবে এইভাবে আমরা আমাদের হার্ট ভালো রাখতে পারব কোনো চিন্তা চিন্তা ভাবনা করা চলবে না